আমার কিছু বলার ছিলো আপনাকে আমি কাল সন্ধ্যাবেলা ভর্তি হয়েছি তারপর থেকে কোনো অ্যাটেনডেন্টস আসেনি সেরকমভাবে একজন এসেছে স্যালাইন লাগিয়ে দিয়ে চলে গেছে কিন্তু কী ওষুধ খাব কী করবো ডাকাডাকি করছি কেউ আসছে না আমার মানে ভীষণভাবেই অস্বস্তি হচ্ছে আমি কী করবো বুঝতে পারছিনা কাকে বলবো জানে কিন্তু আমার তো যন্ত্রণার উপশম হচ্ছে না আমার তো যন্ত্রণা করেই যাচ্ছে ভীষণভাবে যন্ত্রণা করছে আমি তো আর সহ্য করতে পারছি না ডাক্তারবাবু না এলে হবে কী করে না কেউ তো আসেনি দেখতে এছাড়াও চারিদিক খুব নোংরা ভীষণভাবে নোংরা পরিষ্কার হচ্ছে না বিড়াল ঘুরে বেড়াচ্ছে আমার তো ভীষণ ভয় লাগছে এইটা নয় বিড়াল কামড়ে আবার নয় অন্য রোগ বাঁধে দেখছি কিন্তু অ্যাটেনডেন্ট কে ডাকলে তো কেউ আসছে না সে তো নিশ্চয়ই কিন্তু সবারই তো ধৈর্যের একটা সীমা থাকে হ্যাঁ কিন্তু আমার চিকিৎসাটাই তো শুরু হয়নি না স্যালাইন দিয়ে চলে গেছেন বলেছেন ডাক্তারবাবু আসছেন ব্যস তারপর সেই কেউ আসেনি কিন্তু আমি এই ওষুধটা আনতে বলিনি তাও তো আনতে বলেনি তাই করবেন